হ্যাঁ বলুন কী বলছেন কে বলছেন আচ্ছা কী কী জামা তৈরি করার আছে আপনার হ্যাঁ আচ্ছা ওগুলোই ঠিক আছে তাহলে না আপনি যেভাবে দেখিয়ে ছিলেন ধরনটা সেভাবেই তো তৈরি করেছি আচ্ছা তাহলে আপনার মাপটা ঠিকঠাক তখন নেওয়া হয়নি হয়ত তবে ঠিকঠাক নিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ও আচ্ছা তো ফটো পাঠাব ঠিক আছে দেখবেন সেরকমভাবেই তৈরি করে দেব ঠিক আছে কত কতগুলো পাঠাচ্ছি আপনি দেখবেন একটু এখনই

হালকা করে কী করতে হবে পায়জামাতে আপনার দু থেকে আড়াই কাপড় লাগবে এবার দেখুন ধরন চেঞ্জ হচ্ছে জামাকাপড়ে তো সে অনুযায়ী তো দামও চেঞ্জ হবে না মানে পাল্টাবে আর কি আপনি মানে যতগুলো সেলাই করা করাবেন সেই অনুযায়ী দাম নেওয়া হবে আর কি আর তাছাড়া কতগুলো সেই ধরন চেঞ্জ হচ্ছে জামায় তো ওগুলোই আর কি আপনার কতগুলো তৈরি লাগবে দুটো জামা আছে একটা প্যান্ট আছে তাহলে দুটো পাঁচশো করে নিই না না না আগেরবার বেলার ব্যাপারটা একটু আলাদা ছিল এখন যেই সময় কিছু কম করব না কেন কম করব কিন্তু সেই ধরনটা তো আলাদা না কু করব আপনার সেই ধরনের উপরই তো দাম নেওয়া হচ্ছে হুম আপনি আসুন এসে দেখে দেখে যান তারপর তো আমার ঠিকানাটা ওই কলকাতা লেডিস টেলার্স মানে মহম্মদ নগরের রোডটা দেখেছেন রোডের পাশে যে মসজিদটা আছে তার পাশের গলিটা আছে আপনি ওখানে এসেই কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে বলে দেওয়া হবে হ্যাঁ ঠিক আছে কালকে এসে ঠিকানাটা জেনে নিন ঠিক আছে